পশুদের চড়ানোর জন্য সবুজ স্থল পাওয়া যায় না এটা সাধারণত গ্রামের দিকে এলেই পাওয়া যায় ফাঁকা মাঠ ধানের জমি ধান কেটে নেওয়ার পরে ফাঁকা মাঠ মাঠের যে বাঁধ তার উপরে যে ঘাস জন্মায় সেগুলিই পশুদের খাওয়ার একটা পরিবেশ আমার মনে হয় শহরের দিকে সেটা সাধারণত একদমই থাকে না আর খারাপ জলবায়ু হ্যাঁ খারাপ জলবায়ু এই যে খারাপ জলবায়ুর কারণে মানে পরিবেশের খারাপ একটা অবস্থা বন্যা হচ্ছে বন্যা হলে মাঠে মানে বন্যার জলে ননাা জলে প্লাবিত হয়ে গিয়ে সেসব জায়গায় মাঠে মানে পশুদের খাওয়ার সবুজ যে ঘাস সেগুলো জন্মাতে পারছে না তার জন্য পশুদের দিকটা একটা খারাপ দিক হয়ে দাঁড়াচ্ছে এবং আবহাওয়া হ্যাঁ ঝড় বৃষ্টি মানে প্রাকৃতিক বিপর্যয় যেগুলো আছে নদী বাঁধ ভাঙা এগুলো একটা খারাপ দিক আছে আর প্লাস্টিক প্লাস্টিকের কারণে তো পরিবেশের একদম মানে ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এই দ কয়েকদিন আগেই খবরে দেখলাম একটা তিমি মাছ সমুদ্রকৃষ্ঠে একটা তিমি মাছ মারা যাচ্ছে যে তিমি মাছটার পেট কেটে দেখা যচ্ছে অন্য দপ্তর থেকে এসে তারা পেটটা কেটে দেখলো যে কী কারণে মারা গেছে তার প্লাস্টিক তার পেটের ভিতরে শুধু প্লাস্টিক আর প্লাস্টিক জলের অভাবের কারণে প্রাণীদের উপর খারাপ প্রভাব তো অবশ্যই আছে জল পানীয় জল মানে পানীয় জল ভালো যদি না হয় মাঠে খারাপ জল সার তেল সার জমিতে ব্যবহার করছে চাষিরা সেই জল খাওয়া একটা জায়গায় বদ্ধ হয়ে থাকছে এবং পশু ছেড়ে দিলে তারা গিয়ে সেই জল খাচ্ছে খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ছে ও মানে শেষমেশে একটা তাদের ভয়ঙ্কর একটা দিক চলে আসছে এই একটা খারাপ দিক আছে সেটা হলো জলের অভাবে আর জল জলের অভাব এখন জল অপচয়টা তো বেড়েই চলেছে যেটাকে মানে খুব একটা লাগামের বাইরে চলে যাচ্ছে এই জল অপচয়টাও বন্ধ করতে হবে খারাপ ভালো জল পাওয়া এরপর আগামী দিনে আমাদের পশুপখি তো কি মানুষের জন্য একটা মানে মর্মান্তিক দিন চলে আসবে কিন্তু এর জন্য